আপনি মাছ ধরতে মানে আমি যখন মাছ ধরতে গেলাম তখন কী করলাম মাছ ধরতে যাওয়ার আগে একটা জাল নিলাম একটা বালতি নিলাম মানে সরঞ্জামগুলো গুছিয়ে নিলাম নিয়ে জাল ফেলতে গেলাম খানিকটা আটাও নিলাম আটা নিয়ে জাল ফেলতে গিয়ে খানিকটা আটা ছড়িয়ে দিলাম পুকুরেতে দিয়ে কী করলাম চুপচাপ বসে থাকলাম খানিক পরে কিছুক্ষণ পরের কথা কিছুক্ষণ পরে জালটা ওইখানে ফেললাম অনেকটা মাছ পড়লো পড়লে সেই মাছটা বালতিতে রাখলাম আবার জাল ফেললো আবার মাছ পড়লো আবার বালতিতে রাখলাম ই করতে করতে মাছ ধ মাছ ধরলাম মাছ ধরলে কী হবে ঘরে নিয়ে আলাম এনে রান্না বান্না করা হলো সরঞ্জামগুলোর সাথে নিয়ে গিয়ে মাছ ধরে নিয়ে এসলাম আবার কিছু বছর পরে মাছ ধরা মানে জাল ফেললে জাল ছিঁড়ে গেলো সে জালটা আমরা বাদ দিয়ে দিলাম দিয়ে আবার নতুন জাল বুনে আমরা আবার মাছ ধরতে থাকলাম এইভাবে আমরা যা মাছ ধরা ধরি বা মাছ ধরা শিখেছি বা মাছ ধরার কয়েক বছর পরে যেমন ছিলো এখনও তেমন আছে নতুন কোনোভাবে মাছ ধরা শিখি না আর জানি না যেভাবে মাছ আমরা ধরি সেইভাবে এখনও ধরা হয় কয়েক বছর বলতে ওই জালগুলো পাল্টটাতে হয় মানে ছাল ছিঁড়ে গেলো হয়ত ভেটকি মাছের কাঁটা রুই মাছের কাঁটা বা মানে বড়ো বড়ো মানে যে কাঁটাগুলো হয় কই মাছ পড়লো কই মাছ থেকেয়ে ছিঁড়ে কা কাঁটা লেগে জাল ছিড়ে যায় তখন আমরা জালগুলো পাল্টাতে থাকি জাল পাল্টে তখন নতুন জাল বুনে আবার মাছ ধরতে থাকি এইভাবে আমরা মাছ ধরা ধরি বা ধরা হয় আর কয়েক বছর পরে যেমন এখন মাছ ধরছি আর কয়েক বছর আগে যখন ধরেছি সেই একই রকমই আছে আলাদা কিছু নয় একই রকমইভাবে মাছ ধরি আমরা যেভাবে আগে ধরতাম এখনও সেইভাবে ধরি আলাদা কিছু নয় জাল নিয়ে সরঞ্জাম সাথে করে নিয়ে আমরা মাছ ধরতে থাকি অন্যভাবে আমরা মাছ ধরি না এখনও সেইভাবেই ধরি